আগের থেকে পৃথিবী অনেক উন্নত হয়েছে আগেকার মানুষ সব কিছু হাত দিয়ে করত এখন তারা যন্ত্রপাতির মাধ্যমে করে আগে মানুষ কোথাও যেতে গেলে মানুষ আগে হেঁটে হেঁটে যাতায়াত করত এখন তারা বাস ট্রেন প্লেন এসব কিছু করে মানুষ চলাচল বা যাতায়াত করেন আগেকার আগের মানুষ অধিকাংশ মানুষ বিনা চিকিৎসায় মারা যেত এখন সেটা অনেক আগেকার তুলনায় অনেক কম হয় কম মারা যায় কারণ এখন ডাক্তার হসপিটাল এখন মানুষ দেখিয়ে আগের থেকে স্বাস্থ্যের দিক থেকে অনেক এগিয়ে গেছে আগে মানুষ পড়াশুনো জানত না আগে স্কুল কলেজ কিছুই ছিলো না সেই কারণে মানুষ পড়াশুনো অত কিছু জানত না এখন আগের থেকে মানুষ অনেক পড়াশুনোর দিক দিয়ে আগিয়ে গেছে কিন্তু চাকরির দিক থেকে অনেক পিছিয়ে আছে ওয়েস্ট বেঙ্গল আগে মানুষের রোগ ব্যাধি হলে মানুষ ওঝা বা গুণিনের কাছে নিয়ে যেত এখন তারা নিয়ে যায় না তারা অনেক মানে তাদের তাদের অনেক মানসিক পরিবর্তন হয়েছে সেই মানে এখন তারা ডাক্তার বা হসপিটাল নিয়ে যায় এবং তারা মানুষকে বিনা চিকিৎসায় মারা যেতে দেয় না